পশ্চিমবঙ্গের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ভূমিকা বলতে এখানে যে সড়কপধ বন্ধ ভারতের সড়ক পরিবহনের বিভিন্ন অনেকগুলোই ব্যাখ্যা রয়েছে যেমন কম মূলধন এই ডোর টু ডোর সার্ভিস গ্রামীণ এলাকার পরিষেবা গ্রামীণ নমনীয় পরিষেবা স্বল্প দূরত্বের জন্য উপযুক্ত প্রভৃতি এর সুবিধেগুলি বলতে হচ্ছে সড়ক পরিবহনের সুবিধা অসুবিধাগুলি যাচাই করা মানে অন্যান্য পরিবহন তুলনায় সড়ক পরিবহনের তো অসংখ্য সুবিধা অসুবিধা রয়েছে সুবিধে অসুবিধে রয়েছে যেমন কম মূলধন হচ্ছে সড়ক পরিবহনের তুলনামূলকভাবে অনেক কম মূলধন বিনিয়োগ প্রয়োজন অন্যান্য পরিবহন যেমন রেল রেলপথ ও বিমান পরিবহন যা অনেক ব্যয়বহুল আবার গ্রামীণ এলাকার পরিষেবা পরিষেবা হচ্ছে সড়ক পরিবহন সবচেয়ে নমনীয় এবং অভিযোজনযোগ্যই এবং সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছনো যায় যেগুলি রেল বায়ু বা জল দ্বারা দুর্গম এইগুলোই